প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাংলা ভাষায় কিছু সাধারণ বাক্যাংশ এবং বাগধারাগুলো হলো যেটা আমার মনে হয় সেটি হলো ছেলেটি অ আ ক খ শিখতে হলে অনেক দিন যেমন ছ মাস লেগে যায় এছাড়াও আজকের বিষয় যেমন অনুচিত কাজ করতে মুখের লুকিয়ে থাকা ব্যক্তির এছাড়াও অকারণে হইচই করলে অহেতুক চিন্তা করলে মাথা ব্যথা তো হয় এছাড়াও আরও অনেক কিছু এই না হওয়া বিষয়টা আমার কেমন জানা নেই তাই যেটুকু বললাম